আমি আমার ছেলেকে শিক্ষাগত যোগ্যতাতে ডাক্তারি পাস করতে চাই আমার বহুত দিনের একদম মানে প্রথম থেকেই আমার একটা ইচ্ছা মনের মধ্যে যে আমার ছেলেকে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো এবং সেটা ডাক্তারি তো ডাক্তারি আমি ওকে পাস করাতে চাই আমার ছেলের মানে সেরকম মেধাও আছে আমার ছেলে খুবই বলতে গেলে মেধাবী এ ছাত্র তো আমি ওকে খুব বড়ো ডাক্তার করতে চাই আর এটার তার এই ডাক্তারি পরীক্ষায় ওকে পাস করাতে চাই ডাক্তার হওয়াতে চাই তার কারণ আছে তার একটাই কারণ যে আমার একটা মনের মধ্যে গোপন ইচ্ছা রয়েছে যে আমার ছেলে বড়ো হয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে সে ডাক্তার হয়ে চিকিৎসা করবে এবং সে চিকিৎসা করবে কোনো শহরে নয় কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে সে গ্রামের মানুষের চিকিৎসা করবে কোনো গ্রামীণ হাসপাতালে গিয়ে সে চাকরি নেবে এবং গ্রামের মানুষের সেবা করবে গ্রামের মানুষের খুব অসুবিধা এই চিকিৎসার জন্য তাদেরকে অনেক সময়ই চিকিৎসার অভাবে মারা পড়তে হয় কেননা গ্রামে চিকিৎসা ব্যবস্তা সেরকম নেই কোনো বড়ো ডাক্তাররা সেরকমভাবে গ্রামে থাকেন না তো আমার ইচ্ছা যে আমার ছেলে অনেক বড়ো ডাক্তার হবে এবং সে অন্য কোথাও নয় কোনো শহরে নয় কোনো কোনো শহরের কোনো বড়ো হাসপাতালে নয় সে গ্রামে গিয়ে গ্রামের হাসপাতালে সে চাকরি নেবে এবং গ্রামের মানুষের সেবা করবে এটাই আমার ইচ্ছা